গ্রামাঞ্চলে সরকারি শাসনের অভাবের যে কারণগুলো হতে পারে সেগুলো হতে পারে পরিবেশগত অবক্ষয় স্বাস্থ্য বৈষম্য অর্থাৎ ঠিকঠাকভাবে সরকারিরা সেই স্বাস্থ্যর দিক দিয়ে মানুষের দেখেই না অর্থাৎ মানুষের যে কষ্ট হচ্ছে সেই কষ্টগুলোকে দেখেই না প্রথমে হয়তো তারা প্রতিশ্রুতি দিয়ে দেয় যে তারা ক্ষমতায় এলে তারা অনেক কিছু করে দেবে সকল মানুষের ভালো করে দেবে গরিব আর থাকবে না সেই সব একদম বাজে কথা তারা সেই মতো সব কাজগুলোই করে না এবং সব থেকে বড় কথা রয়েছে যে তারা যে জিনিসগুলো প্রতিশ্রুতি দেয় সেগুলি যদি একটু ঠিকঠাকভাবে পালন করে তাহলে হয়তো মানুষের এই স্বাস্তিক অবক্ষয় যে স্বাস্থ্য বৈষম্য রয়েছে সেগুলো হয়তো হবে না এমনকি মানুষের প্রতিটি জায়গায় বিভিন্ন ধরনের যে অপরাধ বলতে চোর ডাকাত থেকে শুরু করে যে মানুষের মধ্যে লুঠপাট চলছে অর্থাৎ মানুষ সরকারের সরকাররা সেই যে সরকারি ফান্ড থেকে টাকা আসে সেগুলো তারা নিজেদের কাছে রেখে দিচ্ছে গরিব মানুষ দেয় না এই সমস্ত জিনিসগুলি যদি একটু ঠিক করা যায় তাহলে হয়তো যে অবক্ষ সামাজিক অবক্ষয় বা অপরাধগুলো রয়েছে সেগুলো হয়তো আর হবে না মানুষরা নিজস্ব যদি ফান্ডে টাকা পেতে শুরু করে তাহলে হয়তো কারো ঘরে চুরি থেকে শু কোনো মাথায় মানে চুরির কথা হয়তো তাদের মাথায় আসবেই না তারা কোনো চুরিও করবে না এমনকি কোনো অপরাধজনিত কাজ যেগুলো পরবর্তীকালে হয়তো তাদের সাজা হতে পারে অর্থাৎ তাদের জেলে থাকতে পারে সেই কাজগুলো হয়তো তারা করবে না এবং এই জিনিসগুলো যদি সরকার একটুখানি দেখে থাকে এবং রাজনৈতিক দিকটা ভাবার আগে তারা যেন মানুষের কথা যদি ভেবে তারা রাজনীতি করে তাহলে হয়তো সমাজের সমস্ত কাজই ভালো মতো করে হবে এবং কারো কোনো সমস্যা হবে না জীবনে থাকার চলার থাকার কারণে